আমার রাজ্যে সাংস্কৃতিক পরিচয়ে বাংলা ভাষা খুব বড় ভূমিকা পালন করে থাকে পালন করে থাকে বলেই আমি মনে করে থাকি কেননা আমাদের মাতৃভাষা বাংলা মাতৃভাষা বাংলা হওয়াতে আমাদের রাজ্যের এর সবাই কিন্তু বাংলা ভাষাতেই কথা বলে থাকে এক্ষেত্রে এ যখন বাইরে থেকে কেউ আসে তারা কিন্তু বাংলা ভাষা জানে না তারা এই ভাষায় কথা বলতে কিন্তু পারে না আবার আমরা যখন বাইরে যাই তখনো কিন্তু আমাদের অন্য ভাষায় কথা বলতে অতটাও অসুবিধা হয় না কারণ আমাদের মাতৃভাষা বাংলা হলেও আমরা কিন্তু সব রকম ভাষায় অভ্যস্ত কিন্তু অন্য দেশের মানুষরা কিন্তু তারা তাদের ভাষা ছাড়া আমাদের বাংলা ভাষা তারা বলতে পারে না এবং বুঝতেও পারে না কিন্তু আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি এবং হিন্দি সব ভাষাই কিন্তু বলতে পারি এবং বুঝতেও পারি সেই জন্য আমাদের আমরা মনে করি যে আমাদের বাংলা ভাষা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে আমি মনে করি